হুম বলুন

ভিভো ওপো স্যামসং অ্যাপেল সব কোম্পানি অ্যাভেলেবেল আছে আপনি কীভাবে মাল নেবেন অ্যাস এ কাস্টমার আর অ্যাস এ ডিস্টিবিউটার কীভাবে মাল নেবেন যদি আপনি ক্যাশে দেন সেক্ষেত্রে ডিসকাউন্টটা ওটা আমাদের পোর্শন দেওয়া আছে যে আপনি কাডে নেন তাহলে ওটা কাড অনুযায়ী ডিসকাউন্ট হবে হ্যাঁ সব অ্যাভেলেবেল ইএমআই তে সব অ্যাভাইলেবেল ডেবিট কার্ড ওটা আপনি যা রেট থাকবে তার ফিফটিন পারসেন্ট সেভেন্টিন পারসেন্ট এরকম পাবেন থাট্টি পারসেন থাট্টি ফাইব পারসেন ওটা সেট অনুযায়ী ভ্যারি করবে আপনি কী মডেল নেবেন ওর থেকে এখানে অনেক কমে পাবেন বিভিন্ন একসঙ্গে আপনার পাঁচ ছ পিস নিলে চলবে হুম